হ্যালো স্যার হ্যাঁ বলছিলাম এটা ইন্ডিয়ান রেলওয়ে তো হ্যাঁ বলছিলাম যে আমি এখাম যাবো বলে একটা যে ট্রেনের টিকিট বুক করেছিলাম তো সেটা এখন জানতে পারছি যে ট্রেনটা বাতিল হয়েছে তো এখন বলছে টিকিটটা ক্যান্সেল করার জন্য তো মানে আমার এমার্জেন্সি ছিল টিকিট বুক করেছি এখন হঠাৎ করে যদি এরকম বলেন তাহলে কী হবে বলুন হ্যাঁ ট্রেনে যদি আমরা যদি না টিকিট কেটে উঠি আপনারা ফাইন নিচ্ছেন ঠিক আছে এবারে যে আপনাদের য ট্রেন বাতিল হয়েছে তাহলে তার জন্য আমাদেরও কি এই তাহলে লাভ হলো বলুন আমাদেরও তো কিছু একটা মানে পেমেন্ট তাহলে এক্সট্রা রিটার্ন দেওয়া উচিত না আপনাদের আপনাদের কথা মতো একবার ট্রেন বাতিল একবার ট্রেনের টাইম চেঞ্জ এগুলো তো ঠিক না না এখন বলছেন যে যে তো আপনারা হচ্ছে ইউজার আইডি আর পাসওয়ার্ড বলুন ট্রেনের টিকিট ক্যান্সেল করতে হবে এরম বললে হয় ঠিক আছে যেখানে আপনাদের যেখানে হয়েই গেছে যেখানে টিকিট বাতিল করতে হবে ঠিক আছে হ্যাঁ ট্রেন টিকিট নাম্বার বলছি ইউজার আই ডি রবীন্দ্র চারশো পঁচিশ আর পাসওয়ার্ড আছে ইন্ডিয়ান অ্যাট দা রেট দুশো পঁয়তিরিশ হ্যাঁ টিকিট নম্বর সিক্স টু নাইন সেভেন নাইন ফাইভ ডবল সেভেন ওয়ান এইট হ্যাঁ ঠিক আছে এরকম বললে কী কর হবে বলুন স্যার আপনারা যখন ইচ্ছা বলে দিলেন ট্রেন ক্যান্সেল আর বলছেন ট্রেন বাতিল এরকম বললে তো আর হয় না ঠিক আছে থ্যাংক ইউ